হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পড়াশুনা পড়া পড়াশুনায় একটু ইম্প্রুভমেন্ট হয়েছে ওর আগে থেকে ও বোর্ড দেখে সবই লিখছে হ্যাঁ সেটা চিন্তা বিষয় নেই কিন্তু আপনাকে বাড়িতে একটু ওকে গাইড করতে হবে উনার মাকে বলুন যে উনি যেন ভালো করে উনার বাচ্চাকে দেখে দেখবেন মানে পড়াশুনার ক্ষেত্রে বো বলছি আমি না ও ওটা নিয়ে ভয় পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ওটা নিয়ে ভয় পাবেন না ওটা এখন বাচ্চা তো তাই ওর ও তো এখন বাচ্চা তাই ওর ওটা ওটা এখন সমস্যা ওর কাজেই ভয় পাওয়ার কোনোও দরকার নেই আপনি ওকে গা গাইড দিন ভালো করে ও যত ও বড়ো হবে আস্তে আস্তে ওর ম্যাচিউরিটি যত বাড়বে ও তত ওর লেখার প্রতি ওর পড়াশোনার প্রতি না লি হ্যাঁ এটা যে চেয়ে আমাদের একটু ওর পিছনে খাটতে হচ্ছে যেমন ও লিখছে না লে লিখ লে লেখার ওর সমস্যাটা আগে থেকেই আছে লিখছে না কিন্তু আমাকে আমাদের একটু ই করে দিতে হচ্চে লেখা লেখা বলে তখন আবার বকাঝকা দিয়ে তখন লিখছে তো এইভাবেই ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো দিয়েছে এব এরপরে আরও বেস্ট হবে ওকে হ্যাঁ তো